বর্ধমানে সর্বমঙ্গলা বাড়ি আছে সুন্দর লাগে সুন্দর জায়গা পরিবেশটা খুবই সুন্দর লাগে মন প্রাণ শান্তিপূর্ণ জায়গা ওখানে থাকতে খুবই ভালো লাগে যেমন একশো আট মন্দির আছে আমাদের বর্ধমানে সুন্দর জায়গা শান্তিপূর্ণ জায়গা ওখানও মন প্রাণ ভালো লাগে বা কোনো যদি মন খারাপ লাগে ওখানে গেলে খুবই ভালো লাগে বা সবাইকে পাঁচজনাকে দেখে তাদের আদর্শ বা তাদের ভালোবাসা খুবই সুন্দর লাগে যে না পাঁচজনাকে দেখতে পাচ্ছি এখানে খুব ভালো জায়গা একশো আট মন্দির সেখানে বেড়াতে গেলাম ভালো লাগলে যেমন আমাদের বর্ধমানে বড়ো শিব মন্দির থাকে এখানে কাঞ্চননগর রথতলা সেখানেও খুব সুন্দর জায়গা ওখানেও খুব সুন্দর ভালো লাগে যে পাঁচজনাকে নিয়ে থাকবো ওটা দেখতে ভাল লাগে পাঁচটা ছেলে মেয়ে সবাই যায় ওখানে ভালো লাগে আমাদের এখানে যেমন যে শিব মন্দির রয়েছে বড়ো শিব মন্দির এখানে শিব মন্দিরেও খুব সুন্দর লাগে বর্ধমানে আর মা কালী মন্দির মানে বীরহাটা মায়ের মন্দির ওখানেও সুন্দর জায়গা শান্তিপূর্ণ জায়গা মা দূর্গা আছে মা মঙ্গলচন্ডী আছে ওখানেও খুব সুন্দর জায়গা ওখানেও সুন্দর ভালো লাগে আমাদের কিছু কিছু জিনিস বর্ধমানে ভালো লাগে যেমন এখানে কাঞ্চননগরে মানে মা কালীর মন্দির আছে তো ওখানের মা কালী মন্দিরটা ঠিকমতো আমার ঐ মন্দিরটার নামটা ঠিকমতো মনে নাই কাঞ্চননগরে ওখানেও খুব সুন্দর লাগে যে মন্দিরের জায়গা যতগুলো আছে বর্ধমানে ওখানে কোনোটাই খারাপ নয় সবগুলোই ভালো আর আমাদের এখানে সমস্কিতে যে মঞ্চে ওখানে মায়ের একটা মন্দির আছে সবজনা হয়তো জানে কি জানে না সেটাও জানি না ওটা শিব মন্দির ওখানেও খুব সুন্দর জায়গা ওখানে অনেকে থাকে ছেলে মেয়েরা ভালো মন্দ সেখানেও দেখে যে এখানে আমাদের ভালো লাগে সবাই মিলে বসে থাকে গল্প মানে আনন্দ হাসি সবই করে আমাদের বর্ধমানে কিছু কিছু জায়গা খুবই সুন্দর যেমন মায়ের মায়ের এখানে মা কালী মন্দির আছে মানে সর্বমঙ্গলা ওখানেও খুব সুন্দর লাগে ওখানেও সবাই যায় ভালো মন্দ যে যেমন মানত মা মাসি যে যেখানে আছে সবাইকেই একসাথে থাকে বসে গল্প শান্তির জন্য সকলেই মানে মন্দিরে মন্দিরে সকলেই যায় যেমন আমাদের এখানে তারা মা মন্দির আছে সবাই জানে কি না জানি না সেখানেও যায় খুব সুন্দর বর্ধমানে কিছু কিছু জায়গা খুবই সুন্দর